আমার এলাকায় বিনোদন কার্যক্রম বিভিন্ন রকমের জায়গা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং মল রয়েছে মাল্টিপ্লেক্স রয়েছে আর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে সিনেমা হল থিয়েটার এখনকার দিনে তেমন বেশি চলে না তাই জন্য থিয়েটার হাতে গোনা কয়েকটাই কয়েক জায়গায় আমরা খুঁজে পাব কিন্তু বিভিন্ন জায়গায় বড় ছোট বিভিন্ন রকম ফেসিলিটিস রয়েছে সিনেমা হলে এখন আর রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন খাবার পাওয়া যায় বাঙালি বাঙালিদের বাংলা খাবার থেকে শুরু করে আরো বিভিন্ন জাতির বিভিন্ন রকমের সব রকম খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট এবং আরো অনেক জায়গা রয়েছে বড় ছোট শপিং মল রয়েছে কোনো কোনো শপিং মলের মধ্যে শুধুমাত্র জামাকাপড় কেনার ব্যবস্থা রয়েছে আবার কোনো কোনো মাল্টিপ্লেক্সে আমরা যেরকম সব কিছু সুবিধা পেতে পারি যেমন বিভিন্ন জামা কাপড়ের দোকান খাবারের দোকান রেস্টুরেন্ট সিনেমা হল সব কিছু একই জায়গায় আমরা পেয়ে যেতে পারি এছাড়াও বিভিন্ন ঘোরার জন্য ছোটখাটো যে সব আমাদের বাড়ির আশেপাশে পার্ক বা খেলার জায়াগা থাকে সেসব তো রয়েইছে তাছাড়াও আমাদের এখানে অনেক রকমের পার্ক রয়েছে যেমন এলিয়ট পার্ক আছে মিলেনিয়াম পার্ক আছে আরো বিভিন্ন ধরনের বড় বড় পার্ক আছে যেখানে আপনারা গিয়ে সেইখানে উপভোগ করতে পারেন তাদের প্রাকৃতিক দৃশ্য এবং ইকোপার্ক রয়েছে ইকোপার্কে বিভিন্ন রাইড রয়েছে যেগুলো আপনারা চড়তে পারেন এবং সেটি অনেক বড় জায়গা নিয়ে আপনি একই জায়গায় বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারেন অনেক রাইড চড়তে পারেন এবং অনেক ভালোভাবে আপনার দিনটিকে আপনি উদযাপন করতে পারেন এই সব কিছুর মাধ্যমে